প্রতিটা মেয়ের কাছেই বিয়ে খুবই গুরুত্বপূর্ণ ছোটো থেকে মেয়েরা আশা করে থাকে তাদের খুব ভালোভাবে বিয়ে হবে তাই তাদের বিয়ের সময় তাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন উপহার দেয় পারিবারিক উপহার বা পরিবারের বাইরে নিমন্ত্রিত মানুষদের কাছ থেকে উপহার পায় তো আমাদের কাছে এই বিয়েটা হলো বাঙালির কাছে একটা ইমোশান যেখানে দুটি পরিবারের মধ্যে মিল তৈরি হয় শুধুমাত্র একটি মেয়ে বা একটি ছেলে নয় পারিবারিক সম্পর্ক তৈরি হয় একটি পরিবারের সাথে ওপর একটি পরিবারের তাই কখনোই উচিত না কনে পরিবারের থেকে বরকর্তার পরিবারের কোনো যৌতুক নেয়া কারণ যৌতুক বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে যৌতুক নেয়া আর হয় না যৌতুক নেয়া যৌতুক নিয়ে নেবে এবং কনেকেও নিয়ে যাবে এটা আর মেনে নেওয়া যায় না তাই উচিত যাতে যৌতুকহীন পরিবারেতে মেয়েকে সম্প্রদান করা হয় তাই আমার মতামত অনুযায়ী আমি বলতে পারি মেয়েকে বাবা মা এবং তাদের পরিবারের লোকেরা কী উপহার দিবে সেটা তারাই ঠিক করুক তারাই মেনে নিক কোনো রকম যৌতুক দেয়ার দরকার নেই কারণ মেয়েটা তাদের কাচে খুবই গুরুত্বপূর্ণ মানুষ এবং খুবই আদরের একজন মানুষ তাই যৌতুক দেয়ার দরকার হয় না আজকের সময় এসে দাঁড়িয়ে কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা যৌতুক চায় কিছু পরিবার আছে যারা কোনো পক্ষর কাছ থেকে যৌতুক নিয়ে থাকে তার বাবা মা কনে পক্ষের বাবা মা কনেকে বিভিন্ন ধরনের সোনার উপহার দেয় বিয়েতে সোনার উপহার দিবে এটা স্বাভাবিক এবং মানুষেরা আশীর্বাদ করে বিভিন্ন ধরনের গহনা দিবে এটা তো হয়েই থাকে এবং তারা যখন নতুন শ্বশুর বাড়িতে যায় শ্বশুর বাড়িতে গিয়ে তাদের পরিবারের ঐতিহ্য বজায় রাকার জন্য বংশ পরম্পরায় কিচু উপহার থাকে সেই উপহারগুলোকে কনেকে দেয়া হয় প্রত্যেকটা মেয়ের কাছে এই বিয়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তারা বিভিন্ন ধরনের সোনার উপহার বিভিন্ন ধরনের আসবাবপত্র জিনিসপত্র বিভিন্ন উপহার পেয়ে থাকে তাই বিয়ের উপহার খুবই গুরুত্বপূর্ণ হয় প্রতিটা মানুষের কাছে